হ্যালো বলছি ওই কানকি ধাম মন্দিরের ধর্মীয় অনুষ্ঠান নিয়ে আলোচনা করার ছিলো আগেরবার তো অনেক ভিড়ভাট্টা হয়েছিলো এবার কী হবে জানি না তা তোরা কীভাবে কী করবি চাঁদাগুলো তুলেছিস যে পূজার অনুষ্ঠানের জন্য যে ভোগ টোগগুলো বানানো হবে সেগুলোর কোনো ব্যবস্থা হয়েছে হুম হুঁ সে তো বটে হুম তা সবার সেরকম তো সবাই মিলে সর সব জোগাড়যন্ত্র করতে হবে সেই দিকে লক্ষ্য রাখতে হবে তো সবাইকে বলতে হবে আর কে কে আসছে একার দ্বারা তো কোনো কাজ সম্ভব না হুম খিচুড়ি তো হুম খিচুড়িটা তো হচ্ছে অল্প ইয়েতে হয়ে যায় আর তো মেলা লোককে প্রয়োজন নেই তাহলে তো সেরকম ব্যবস্থা দরকার সেরকম তো সবাইকে ডেকে ডুকে নেওয়া দরকার তো একার তো সম্ভব না না না ওর উনিই থাকবেন ভালো টাকাপয়সাগুলো তো কালেকশন করতে হবে নাহলে কী করে হবে হুম অতো অতো লোকের ইয়ে কী করে কী অ্যারেজমেট কী করে হবে ও হ্যাঁ তার মধ্যে ওই পুলিশ প্রশাসনের কাছে ওখানে আগে আলোচনা কর যাতে হ্যাঁ যাতে পুলিশ টুলিশ গার্ড টাড থাকে হুম হ্যাঁ তুই থাকছিস কিন্তু আমি সবাইকে নিয়ে একটা আলোচনা টোনা করা করি তারপরে দেখছি রাখ তাহলে